হ্যাঁ হ্যালো দাদা আমি পতিরাম মাহাতো বলছি ঝাড়গ্রাম থেকে তো এটা তো ট্র্যাভেল মানে ট্র্যাভেল এজেন্সি তো তো আমি যে আজ সকালে আমার পরিবারকে নিয়ে একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল তো আপনার এখান থেকে আমি একটা ক্যাব বুকিং করি তো সেখান থেকে তো মানে আমি আপনার ক্যাব ড্রাইভারকে ফোন করছি সে তো আমার ফোন রিসিভও করছে না আর মানে কোনওরকম কল কল ব্যাকও করছে না তাহলে তো আমার বেরোতে যাওয়ার দেরি হয়ে যাবে আমি আমার পরিবারকে নিয়ে বেরোতে যাব এটা তো খুব একটা খারাপ ইয়ে খারাপ ইয়ে কারণ আমার সময়ের মধ্যে আমাকে পৌঁছতে হবে এবং সেখানে বেড়াতে গিয়ে আমাকে সেখানে সমস্ত ধরনের কাজ আছে এবং আমাকে সময়মতো বাড়িও পৌঁছতে হবে এরপর যদি আপনার ক্যাব ডাইভার যদি না সময়মতো আসে তাহলে তো আমার এখানে তো ও সময় পেরিয়ে যাচ্ছে আপনি আপনার ক্যাব ডাইভারকে তাড়াতাড়ি ফোন করে বলুন যাতে সে আমাকে এখানে মানে আমার অ্যাড্রেসে আসে এবং এখান থেকে আমাদেরকে নিয়ে যায় তা না হলে কিন্তু মানে খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে